আমি মনে করি অন্যান্য দেশের তুলনায় ভারতের ফ্যাশনটা সব থেকে উন্নত একজন ভারতীয় কাউকে কোনো দেশ যদি দেখে সে অনায়াসে বলতে পারবে উনি একজন ভারতীয় কারণ তাদের মধ্যে সেই ফ্যাশনের একটা চিহ্ন দেখতে পাওয়া যায় আগেকার ভারতীয়রা শাড়ি পরত এখনকার তারা জিন্স টপ বা সালোয়ার পরে ছেলেদের ক্ষেত্রে আগে যেরকম ধুতি পাঞ্জাবি পরত এখন সেরকম প্যান্ট শার্ট পরে তো সেই কারণে ভারতীয় ফ্যাশনটা অন্যান্য দেশের তুলনায় অন্য রকম বলে একটা মানুষ অন্য দেশ সহজেই বুঝতে পারে উনি একজন ভারতীয় আমার মতে এখনকার দিনে সালোয়ারটাই হচ্ছে একটা কমফোর্টেবল যেটা সব থেকে ভালো এবং সবাই এটা ভালোভাবে পরতে পারবে আর